হ্যালো নমস্কার আমার ফোনে রিচার্জ করেছিলাম বাড়িতে বলেছিলাম যে রিচার্জ করে দিতে উনিও রিচার্জ মেরেছেন আবার আমিও মেরেছি ডবল রিচার্জ হয়ে গিয়েছে রিচার্জটা কীভাবে ডবল হয়ে গেছে যেহেতু তো ডবল হবে না তো সেটা একটা রিচার্জ আমি ফেরত পেতে চাই দুশো নিরানব্বই টাকা আমি ফেরত পেতে চাই সেটা কীভাবে আমি ফেরত পাবে যদি দয়া করে একটু বলেন কারণ হচ্ছে ডবল তো রিচার্জ হয় না এক মাসে ডবল হয়ে গিয়েছে সেটা দুশো নিরানব্বই টাকা আমি ফেরত পেতে চাই যদি একটু দয়া করে বলেন কীভাবে ফেরত পাবো কারণ নাহলে তো ওই দুশো নিরানব্বই টাকাটা আমার লস হয়ে যাবে না কারণ ভুলবশত এটা হয়ে গেছে এরকম তো ডবল রিচার্জ হয় না কোনো ভুলবশত হয়ে গিয়েছে যেহেতু এটা একটু দেখে দেন যদি আমার ফেরত পাই আমনি তাহলে একটু বলে দেন তাহলে আমাদেরকে কী কী করতে হবে সেটা কীভাবে আমি ফেরত পাবো কারণ ফোনপেতে করেছি ফোনপেতেই ফেরত পাবো কি না সেটা একটু একটু বলেন যদি তাহলে খুব ভালো হয় কারণ দুশো দুশো নিরানব্বই টাকা মানে অনেকটাই টাকা না কারণ আজকেরকারের দিনে দুশো নিরানব্বই টাকাটাই অনেক কারণ এইটা এটা যদি একটু দয়া করে বলেন তাহলে খুব ভালো হয় দেখুন এটা কীভাবে করা যায় ঠিক আছে ধন্যবাদ একটু জানাবে না